হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাডাম জুতো পাওয়া যাবে আপনি কী রকমের জুতো চান বলুন হ্যাঁ ম্যাডাম পাওয়া যাবে তিন বছরের হ্যাঁ ম্যাডাম

না না আমি দোকান থাকি নি আমার টাইম আছে টাইমের মধ্যে আমি দোকান আসি আমি তার আগে আসি না আমি সকাল আটটার সময় দোকান খুলি আর আর দুপুর একটার সময় বন্ধ করি আবার বিকেল পাঁচটার সময় দোকান খুলি রাত্রে এগারোটা পর্যন্ত খোলা থাকে আজকে আসছিলেন ম্যাডাম আচ্ছা আমি হয়তো সেই একটু দরকার পড়ে গেছিলো ওই জন্য বাড়ি যেতে হয়েছিলো হয়তো দোকানটা ওই জন্য বন্ধ পেয়েছেন আপনি বলুন ম্যাডাম এখানে বুড়ো থেকে বাচ্চা সবারই জুতো পাওয়া যাবে আপনি হচ্ছে যে আসবে তার আসবে পাঁচ ছ দিনের বাচ্চার জুতো থেকে একদম বৃদ্ধ নব্বই বছরের বৃদ্ধর পর্যন্ত জুতো পাওয়া যাবে এখানে আপনি যেরকম চান সেরকমই আমরা আমরা আপনাদেরকে দেবো হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে একটু সন্ধের দিক করে আসলে খালি পেতে পারেন আর এখন যেহেতু পুজোর সময় তা আপনি এখন তো ভিড় থাকবেই আপনি কি রাত দশটার দিক করে যদি আসতে পারেন আসবেন নয়তো আপনি একটু পর করে আসলেও আপনি দোকানটা খোলা পেয়ে যাবেন ঠিক আছে ম্যাডাম তাহলে আপনি আসবেন ঠিক আছে হচ্ছে আপনার নামটা আমাকে বলুন আমি আপনি যখন আসবেন তখন আপনাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে আপনি তাহলে আপনার যখন টাইম হবে তখনই চলে আসবেন আপনি যেমন নেবেন ঠিক আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আপনি যদি বলেন যে ভালো কোয়ালিটির নেবেন তাহলে বাচ্চাদের নশো নিরানব্বই থেকে স্টার্টিং হ্যাঁ একদম একদম একদম আর কী বলুন তো আমাদের সব তো প্রোডাক্ট ভালো জিনিস ঠিক আছে একটু দামি তো আপনাকে নিতেই হবে এবারে আপনি যদি বলেন কম কোয়ালিটির ভালো নেবেন তাহলে আমার দোকানে সেসবও আছে তিনশো টাকারও জুতো পাওয়া যায় দুশো টাকারও পাওয়া যায় আপনি যেরকম নেবেন সেরকমই পাওয়া যায় আমাদের দুশো থেকে স্টার্টিং ঠিক আছে এবারে খারাপ কোয়ালিটির এবারে যদি আপনি ভালো কোয়ালিটির নিতেন তাহলে নশো নিরানব্বই থেকে স্টার্ট আচ্ছা ঠিক আছে রাখুন